আমাদের প্রত্যেকের জীবনে প্রযুক্তি একটি চাহিদার উপাদান হয়ে দাঁড়িয়েছে তার মধ্যে একটি হচ্ছে মোবাইল ফোন মোবাইল ফোন প্রত্যেকটি মানুষের আছে সবাই কিছু না কিছু জিনিস জানে যেমন অনেক সময় অনেকে অনলাইনে মোবাইল ফোনে গেম খেলছে গেম খেলতে খেলতে মোবাইলটা স্লো হয়ে যাচ্ছে সার্ভ কার্সারটা মোবাইলটা ঠিকঠাক চলছে না তখন আমি তাদের বিভিন্ন রকম উপদেশ দিয়ে তাদের সে প্রযুক্তিগত সমস্যা সমাধান করি এমনকি বিভিন্ন সমস্যা আছে যেমন কেউ মোবাইল ফোনে সেটিংয়ে কিছু করতে পারছে না সেখানে আমি তাদের সাহায্য করি আরও অনেক কিছুই আছে যেটা মোটামুটি আমি করে থাকি বিভিন্ন রকম মোবাইলের সমস্যা তার মধ্যে কেউ নাম সেভ করতে পারছে না মোবাইলটাতে কোথা থেকে করতে হবে কোথায় যেতে হবে কোথায় মেনু আছে কোথায় টুল বার আছে এবং বিভিন্ন সব কিছু